ভারতীয় পরিবহন ব্যবস্থা এখানকার খুবই ভালো যেমন রেলপথ অনেক উন্নয়ন তারপরে সড়কপথ এসব খুব ভালো রেলপথে যেমন ট্রেন অনেক এক্সপ্রেস ট্রেন এসব চলছে কোনো অসুবিধা হয় না কোনো দূর রাস্তায় যেতে আমাদের কোনো অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি পৌঁছে যাই আর রাস্তা সড়কপথে মানে বাস মোটর গাড়ি রিকশা এসব সব চলে খুব ভালো যাতায়াত হয় তো কোনো কোনো সময় আমাদেকে মানে কোনো কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কারণ রাস্তাঘাটে অনেক সময় হোটেল পাওয়া যায় না হোটেল পাওয়া যায় না তারপরে রাস্তা থাকলেও হয়তো গাড়ি পাওয়া যায় না এসবের অসুবিধা হয় এটা আমাদের যদিও সরকার জায়গায় জায়গায় হোটেলের ব্যবস্থা করে বা গাড়ির ব্যবস্থা করে বেকার ছেলেগুলোকে একটা করে গাড়ি কিনে দেয় বা একটা করে হোটেলের ব্যবস্থা করে তাহলে আমাদের কোথাও যেতে অসুবিধা হয় না এটা কোনো জায়গায় যেতেও অসুবিধা হয় না কোথাকে কোনো জায়গা যেতেও অসুবিধা হয় না আবার রাস্তাঘাটে ভিড়ও লাগবে না যদি এটা আমাদের সরকার ব্যবস্থা করে আমাদের জন্য তাহলে আমরা খুব ভালোভাবে কলেজ হোটেল ডাক্তারখানা এসব জায়গায় যেতে পারি এটাই আমরা সরকারের সরকার যদি করে দেয় রাস্তাঘাটগুলোতে একটা করে বেকার ছেলেদেরকে গাড়ি বা ট্যাক্সি এই সব কিনে দেয় জায়গায় জায়গায় হোটেল করে দেয় তাহলে খুব ভালো হয় এক কথায়